পেট্রোলের দাম এত এখন বেড়ে গেছে যে আমাদের সব মানুষের স্বাভাবিক গরিব মানুষদের বাইক চালানো বিরাট কঠিন হয়ে গেছে যে বাইকে এত তেল একটুখানি গেলেই এত তেলের পেট্রোলের দাম তাতে মানুষ ব্যবহার করতে পারছে না এবং তাতে কি হচ্ছে যে আমাদের অনেক কষ্ট হচ্ছে আর ঘরে একটা মোটর সাইকেল পড়ে থাকলে তাকে তো ব্যবহার করতেও হবে নইলে তো সেই ব্যবহারটা না করলে তো মানে গাড়ির অনেক ইঞ্জিন আরে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আর বেশি দূর যেতে গেলেও তো আমাদের তেলের খরচা হয় ওই জন্য আমাদের খুব মানে এত পেট্রোলের দাম বেড়ে গেছে যে তাতে আমাদের বিরাটই কষ্ট হয় এবং এতে জ্বালানি হিসাবেও অনেক পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে যে গাছপালা কেটে দিলে অনেক গাছপালা কেটে দিচ্ছে কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা ঘরের ধোঁয়া ও পরিবেশকে নষ্ট করছে এবং এবং তাতে গাছের জন্য আমরা গাছ কেটে নিয়ে পরিবেশকে জ্বালানি যে ব্যবহার করছে তাতে আমাদের অক্সিজেন অনেক কমে যাচ্ছে এবং তাতে মানুষ দুদিন ছাড়াই আমাদের বেশিরভাগ সময়ে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থের কারণের জন্য শরীরে মানুষ বেশিদিন আর বাঁচতে পারছে না ঘরে বয়স্ক মানুষদেরও বিরাট ক্ষতি হচ্ছে তার জন্য ব্যবহার দিয়ে যে জ্বালানি না ব্যবহার করে অতিরিক্ত মানে গ্যাস ট্যাস ব্যবহার করা এবং জ্বালানি মানেই তো কাঠ কাঠ কাঠ কোথা থেকে পাচ্ছি আমরা গাছ কাটতে হচ্ছে আর গাছ কাটাটা একদমই চলবে না তার জন্য ব্যবহার করতে হবে গাছ কাটা বন্ধ রাখতে হবে গাছ কাটা বন্ধ রাখলে আমাদের স্বাস্থ্যর পক্ষেও ভালো এবং এবং জ্বালানি হিসেবে ব্যবহার করলেও গোটা ঘর টর ধোঁয়া নোংরাও হয় এবং মানুষের শ্বাস নিতেও কষ্ট হয় এবং ঘরেও মানে ঘরে বয়স্ক মানুষদেরও নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওই জন্য বলছি পরিবেশের জন্য ক্ষতি গাছ কাটা প্রচুর ক্ষতিকরও